আমরা পিকনিক করতে গেলে চিড়িয়াখানাতে যাই কারণ চিড়িয়াখানা এমনই একটা জায়গা যেখানে পিকনিক তো হবেই তার সাথে আরও অনেক ধরনের জন্তু জানোয়ার এসব দেখা যায় যেগুলো সাধারণত আমাদের আশেপাশে দেখা যায় না আর এইসব জন্তু জানোয়ার দেখতে গেলে আমাদের চিড়িয়াখানা যেতে হয় তো পিকনিক করা পিকনিক করতে যাওয়ার সময় আমরা পিকনিকও করা হল আর চিড়িয়াখানাতে জন্তু জানোয়ারও দেখা হল আর ওখানে প্রায় অনেক ধরণেরই জন্তু জানোয়ার থাকে যেমন হাতি ঘোড়া বাঘ ভাল্লুক জিরাফ জেব্রা এই ধরনের প্রাণী সাধারণত আমরা দেখতে পাই না আর এসব প্রাণী আমরা চিড়িয়াখানাতে দেখতে পাই যার জন্য আমরা চিড়িয়াখানাতে পিকনিক করতে যাই এবং এসব জন্তু জানোয়ার দেখতে পাই আর এসব জন্তু জানোয়ার দেখার জন্য আমাদের এর প্রায় সকলেরই দরকার এসব জন্তু জানোয়ার দেখার জন্য দেখার জন্য আর আমরা এই জন্তু জানোয়ারকে দেখি কারণ কে কিরকম দেখতে হয় কোন জন্তু কিরকম দেখতে হয় বা কে কিরকম খায় এই সব দেখার জন্যই আরওই চিড়িয়াখানাতে যেতে হয় কারণ আমরা তো আর জানি না যে আমাদের আশেপাশে বা আমাদের এই পৃথিবীতে কত ধরনের জন্তু রয়েছে প্রায় সবগুলো দেখা যায় না কিন্তু যেগুলো আমাদের সাধারণত দেখা উচিত সেগুলোই দেখা যায়